বাইককে আমার খুব ফ্যাশান ফ্যাশানের জিনিসই মনে হয় তা বলে আমি কিছু কিছু জিনিস মাথায় রাখি যে বাইক চালানোর সময় খুব একটা ভালো মস্তিষ্কের দরকার হয় বাইক চালানোর সময় নিয়মকানুন সব কিছু মেনে চালাতে হয় এছাড়া বাইক একটা কার্যকারীও জিনিস কাজের দিক দিয়েও বাইকে অনেক কাজেই লাগে তাছাড়া এটা ঠিক যে বাইকে একটা ফ্যাশানই বর্তমানে এই জিনিসটা সবাই ছেলেপিলে এটাকে ফ্যাশান হিসেবে ইয়ে ব্যবহার করে থাকছে কিন্তু এটা বিভিন্ন ধরনের মডেলের বাইক এসছে

যেগুলো এখন ফ্যাশান তৈরি হয় এবং অনেক ছেলেপিলেই আছে যারা সেই বাইকগুলো কিনছে কিনে ফ্যাশান দিচ্ছে এবং প্রায় ছবি আপলোড করতেই থাকে তারা তাদের বাইকের সাথে এবং সেগুলো খুব দেখতে ভালোও লাগে তাছাড়াও আমি একটা জিনিস মাথায় রেখি যে বাইক যতই ফ্যাশনের দিক দিয়ে হোক না কেন সেটা একটা কার্যকারী জিনিস এবং সেই জিনিসটা যখন তুমি ব্যবহার করছো সেটা তোমার দরকারি যে তুমি সেই জিনিসটা ভালোভাবেই ব্যবহার করো সেই জিনিসটা দিয়ে যাতে লোকের কোনো ক্ষতি না হয় সেই সেই হিসেবে মাথায় রেখে সেই জিনিসটাকে চালাও এবং আমি গাড়ি চালানোর সময় অনুভব করছি যে গাড়ির একটা গতি থাকে এবং সেটা বেশ ভালোই লাগে একটা শক্তি প্রয়োগ হয় এবং এছাড়াও বাইক যখন হালকা একটু স্পিডে তোলা হয় তখন এই জিনিসটা মনে হয় যে আমি কোনো একটা ফিল্মি মানে ফিল্মি অভিজ্ঞতায় চলে এসেছি আর সেখানে যেরকম আমার শরীরের লোমটোম খাড়া হয়ে আসে আর একটু হালকা স্পিড চালানো হয় যখন রাস্তা ফাঁকা থাকে সেই জিনিসগুলো ঠিক আছে এছাড়াও আমি অনেক সিনেমা দেখেছি বা বই দেখেছি যেখানে বাইকটাকে ফ্যাশন হিসেবেই ধরা যেখানে প্রায়ই তোমার না নায়ক নায়িকারা বাইকের বাইকেই শ্যুট করে বা বাইকেই মিউজিক শ্যুট হয় এই জিনিসটাকে একটা আর আমার ইউটিউবে বাইক রাইডিংগুলো দেখতে ভালো লাগে বাইকে নিয়ে সব ট্রাভেল করা একটা ট্রাভেলিং এক্সপিরিয়েন্স নেওয়া এবং আমি একটা এছাড়াও আমি একটা বাইকারের ভিডিও দেখেছিলাম যেখানে তারা লাদাখ ঘুরতে গিয়েছিলো এবং সেখানে তারা অনেক কিছুই এক্সপিরিয়েন্স করেছিলো অনেক জায়গায় ঘুরেছিলো তারা রাইডিং করে যে মজাটা পেয়েছিল তারা রাইডিং করে যে মজাটা পেয়েছিলো সেটা একটা আলাদাই অনুভূতি ছিল এবং আমি সেই জিনিসটা দেখে আমার একটু আনন্দও লেগেছিলো এবং আমার প্রায়ই ইচ্ছা করে যে আমি বাইক নিয়ে কোনো দিন এরকম রাইডিংয়ে বেরোই এরকম ঘুরতে টুরতে বেরোই সেই জিনিসগুলোর অনুভূতি একটু আলাদা হয় আমি এবং আমার বন্ধুরা ভাবছি যে আমরা বাইক নিয়ে এরকম ঘুরতে যাব তখন এরকম বাইক নিয়ে ছবি ছবি ছবি টবি তুলব সেখানে সেই জিনিসটাকে ফ্যাশান হিসেবে ধরবো এছাড়াও বাইক নিয়ে অনেক সময় যে বন্ধুবান্ধবদের মধ্যে একবার কখনও বন্ধুরা রাইড করে মজা নেয় তারপরে আমি রাইড করে মজা নিই এবং অনেক কিছুই বাইক নিয়ে অভিজ্ঞতা হয় এছাড়াও আপনি যদি একটি বাইকার হন তাহলে এই জিনিসটা অনুভব করেন যে আপ আপনার কাছে যা বাইকই থাকুক না কেন আপনার প্রায় সব ধরনের মানে যেটা হয় যেমন আমারও আপনারও প্রায় সবারই অনেক ধরনের বাইক চালানোর ইচ্ছা হয় বাইকটাকে একটু আপগ্রেড করতে হয় কিংবা মডিফাই করতে হয় অনেক ধরনের বিভিন্ন ধরনেরই ইচ্ছা থাকে এছাড়াও বাইক যেরকম একটা বাইকে একটা বাইক থাকলেও সেই বাইকগুলোকে অন্যান্য বাইক চালিয়ে এক্সপিরিয়েন্স নিতে ইচ্ছা করে অন্যান্য বাইকের কী আছে সে বিষয়ে আগ্রহ জানতে ইচ্ছা করে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে বাইক থাকা মানে সেই জিনিসটা বর্তমানে একটা ফ্যাশানই হয়ে উঠেছে আর এবং সেটা আগেকার যুগেও একটা ফ্যাশনই ছিল বলতে পারেন তা আমি বাইক নিয়ে আমার এই অভিজ্ঞতাগুলিই রয়েছে যেটাই মনে করি এবং আমি এটাকেই আপনাদের সাথে শেয়ার করলাম